লোকেরা প্রথম আঁকা শুরু করার সময় যে সাধারণ ভুলগুলি করে তারমধ্যে অন্যতম হল তারা অনেক মোটা পেনসিল দিয়ে খাতায় কাগজে ছবি আঁকতে শুরু করে কিন্তু সেই ছবি যদি মোটা পেনসিলে আঁকা হয় তাহলে মুছলে পাতায় দাগ পড়ে যায় যার কারণে যখন পেনসিলটি আবার চালানো হয় ছবিটি কালো হয়ে যায় এছাড়াও যদি পাতায় মধ্যে চাপ প্রয়োগ করে ছবি আঁকা হয় তাহলে সেটা খারাপ দেখতে লাগে তাই আমাদের খাতায় চাপ প্রয়োগ না করে ছবি আঁকতে হবে হালকা করে ছবি আঁকতে হবে তারপর সেটা মোটা করে গাঢ় করলেও চলবে পেনসিল দিয়ে কিন্তু প্রথমে ছবি তৈরি করার সময় আগে হালকা হাতে হালকা পেনসিল দিয়ে গোটা ছবিটি এঁকে নিতে হবে তারপর সেই আঁকার চারিপাশে ভালো করে পেনসিলে দাগ কাটতে হবে এবং রঙ ভরতে হবে একজন শিল্পি হতে কতটা চর্চার প্রয়োজন সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে যদি কেউ খুব বেশি আগ্রহী হয় তাহলে সে একটুতেই অনেক বেশি ছবি আঁকতে পারে কিন্তু যদি তার মধ্যে কোনো আগ্রহ না থাকে বা ইচ্ছা না থাকে তাহলে সে ছবি আঁকতে পারে না যতই চর্চা করুক সে ছবি আঁকতে পারবে না মনের ভাব থাকা চাই ছবি আঁকার জন্য সে ভাব যাদের আছে তারা সুন্দর ভাবে ছবি আঁকতে পারে আর যাদের নেই তাদের ছবি আঁকতে অনেক অসুবিধা হবে তারা যতই বেশি শিক্ষা গ্রহণ করুক তারা ভালোভাবে ছবি আঁকতে পারবে না